হ্যাঁ বলছি বলুন হ্যাঁ বলছি বলুন ওখান থেকেই হ্যাঁ পাওয়া যাবে অবশ্যই কালীপুজোতে অ্যাকচুয়ালি মেইন জবা ফুলটা লাগে জবা ফুল গাঁদা ফুলটা এবার যদি আপনি মন্দির সাজাতে চান এবার যদি আপনি মন্দির সাজাতে চান তাহলে রজনীগন্ধা আর গোলাপ পাওয়া যাবে আপনি গাঁদা জবা রজনীগন্ধা গোলাপ সবই পেয়ে যাবেন ওইরকম পুরোপুরি বাজেট করতে গেলে তো তাহলে কুড়ি হাজার টাকার মধ্যে পড়বে বাজেট হ্যাঁ দেখুন না দশ বাইশ কুড়ি ফুট মন্দির বলছেন তাহলে ওইরকম তো ফুলেরও তো দেখতে পারছেন এখন দাম টাম বেশি তাহলে ওইরকমই পড়ে যাবে এর থেকে আর লেস টেস করা যাবে না এবার খাতিরে হয়তো কিছু কমাতে পারি তাছাড়া নয় না না টাটকা ফুল টাটকা ফুল দেওয়া হবে আর কালীপুজো জবা ফুলে হয় আর মন্দির সাজানো হয় গাঁদা রজনীগন্ধা গোলাপ দিয়ে জবা ফুল গাঁদা ফুল আর আপনাকে গোলাপ রজনীগন্ধা দিয়ে দেওয়া হয়ে যাবে না না সব হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আমার সব কিছু ফুল পাওয়া যাবে না আমাদের প্যাকেজ আছে ওই পিস হিসেবে নয় প্যাকেজ হিসেবে আমাদের করে দেওয়া হয় হ্যাঁ ওই কুড়ি হাজারের মধ্যে হয়ে যাবে আচ্ছা